হ্যালো হ্যালো হ্যাঁ হ্যাঁ বলুন

হ্যাঁ বলুন আপনি কীভাবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বলুন আমি একজন আর্টিস্ট মেকআপ আর্টিস্ট বলুন আপনার কী সাহায্য করতে পারি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আপনি কীভাবে সাজতে চান কী সাহায্য লাগবে আমার থেকে বলুন কীভাবে সাহায্য আপনাকে করতে পারি কোন সাজটা আপনি সাজতে পছন্দ করেন আমি নানা রকমভাবে সাজাই ব্রাইডাল মেকআপ কনের কনের সাজে সাজবেন তো বলুন সেইভাবেও সাজিয়ে দেব আপনাকে ও না আচ্ছা আচ্ছা মডেল আচ্ছা ঠিক নরমাল মডেল হিসাবে হুম লাগে হ্যাঁ আচ্ছা ঠিক সেই হিসাবে সেইরকম সাজ আপনাকে সাজিয়ে দেব আপনি শাড়ি শাড়ির ড্রেসে করবেন না সালোয়ার স্যুটে শুট করবেন ফটোশুট ঠিক সেটাও আপনি বলুন সালোয়ারে শুট করবেন চুল আপনার আর খোলা থাকবে না খোঁপায় থাকবে সেটাও আপনাকে চুল খোলা থাকবে সেটা ঠিক আছে আমি সমস্তরকম আপনাকে ফুল মেকআপ হালকা মেকআপের মধ্যে দিয়ে আপনার মডেল আপনাকে তৈরি করে দিব আপনার সবকিছু আপনি আসবেন পরের মাসে কোন সময়টা আপনার সুবিধা হবে সেই সময়টা আমাকে জানাবেন আমি সেই মতো সময় ঠিক কল করব হ্যাঁ এই নাম্বারে আমাকে ফোন করে আমাকে সময়টা বলবেন কোন সময়টা আপনার সময় খালি আছে ঠিক সেই সময় মতো আমি আপনার কে সাহায্য করে দেব আপনাকে সাজার মডেল হিসাবে তৈরি করার জন্য ধন্যবাদ হ্যাঁ ধন্যবাদ রাখ